আমি মনে করি যে যে খবর বাংলাতে হচ্ছে সেগুলো আরো বেশি করে হোক নানা রকমের বাংলাতে খবরের সংখ্যা বাড়ুক সবাই বাংলা সম্মন্ধে ইয়ে করুক যেহেতু আমরা বাঙালি এবং শিক্ষা ক্ষেত্রেও সবাই এখন বাংলাটাকে কম গুরুত্ব দিয়ে যেমন ইংরেজিতে হিন্দিতে বেশি গুরুত্ব দিচ্ছে সেটা থেকে বেশি আমাদের যে নিজের ভাষা বাংলা সেটাকে জোর দিক আমরা বাংলা ভাষা যদি না বেশি প্রচলন করি তাহলে আস্তে আস্তে এই ভাষাটা হারিয়ে যাবে এবং আস্তে আস্তে লুপ্ত হয়ে যাবে তাই আমাদের উচিত এই ভাষা সম্বন্ধে বেশি করে বাচ্চাদেরকে পড়ানো এবং এই ভাষা শেখানো আমরা আস্তে আস্তে যে এ ভাষার বাংলা ভাষার ক্ষেত্রে ইংলিশ ভাষা ব্যবহার করছে সেগুলো যেন কমায় এবং বাংলা ভাষাটাকে যেন বেশি জোর দিই না হলে আমাদের এ ভাষা আস্তে আস্তে লুপ্ত হয়ে যাবে